ঝাড়গ্রাম জেলায় কিছু উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক বা পর্যটনস্থান রয়েছে এখানে বিভিন্ন পুরনো মন্দির রয়েছেন এবং যেই মন্দিরগুলিকে ঘিরে অনেক কিন্তু ইতিহাস রয়েছেন এই মন্দিরগুলি বিভিন্ন দর্শনীয় স্থান হিসাবে গড়ে উঠেছে এখানে এনে অন বাইরের থেকে অনেক মানুষ কিন্তু আসেন এবং এখানে থাকে এবং সে সব মন্দির দর্শন করেন এছাড়াও এখানে যে একটি কিস গার্ডেন বলে একটি বনভূমি পার্ক রয়েছেন সেই বনভূমি পার্কে কিন্তু কটেজ করা থাকে যেখানে বাইরের থেকে পর্যটকরা আসেন এবং এখানে থেকে এর চারপাশ ঘুরে দেখে মানুষ আনন্দ উপভোগ করেন